আমাদের সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠান মানেই বিয়েতে অনুষ্ঠান বলে ভেসে উঠলেই চোখের সামনে একটা খাবার দাবার ভালো খাবার দাবার বিভিন্ন রকম পোষাক পরিচ্ছদ পরার এবং ব্যাপক নাচ গান হইহুল্লোড় করা একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে বাড়ির মহিলাদের যে বিভিন্ন রকম নৈতিক আচার আচরণ অনুষ্ঠান সব কিছু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রথমেই বিয়ের একটা অনুষ্ঠান শুরু হলেই সকালের দিকেই আমাদের যে মানে বর হবে তাকে নান্নিমুখের শ্রাদ্ধ করানো থেকে শুরু করে সমস্ত কিছুই করতে হয় তাকে সারাদিন বাড়ি বাড়ি গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে জলখাবার খেতে হয় এবং বিকেলবেলা তাকে একটা গ্রামের বড়ো পুকুরে নিয়ে গিয়ে চান করায় বাড়ির মহিলারা তারপরে এবারে সমস্ত নিমন্ত্রিতরা আসতে আসতে একে একে শুরু করে এইভাবে ব্যাপক একটা খাওয়া দাওয়ার আনন্দ অনুষ্ঠান চলতে থাকে মাংস মাছ মিষ্টি দই পাঁপড় কি না থাকে সেখানে ইচ্ছে মত খাওয়ার দাওয়ারের ব্যবস্থা থাকে তারপরেই সুন্দর সুন্দর পোষাক কচিকাঁচাদের যে কি চোখ ধাঁধানো পোষাক সে একদম মন মাতিয়ে নিয়ে চলে যাই এইসব এই সাংস্কৃতিক অনুশীলন একবারে বিভিন্ন রকমের নাচ গান হই হুল্লোড় সারা রাত ধরে পাড়া প্রতিবেশী কারো মুখে চোখে ঘুম থাকে না একটা ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় বিভিন্ন রকম এবেরে লৌকিক আচরণের মাধ্যমে বিবাহটি সম্পন্ন হয়ে যায় এইভাবে পুনরায় আবার পরের দিন কিছু কিছু অনুষ্ঠান হতেই থাকে